আমাদের এখানে উৎসব মানে তো মানুষের খুশি আমাদের পশ্চিমবঙ্গে উৎসব মানে তো সবাই আত্মীয়স্বজন মিলে হ হইচই করে কাটানো খাবার দাবার করা একসাথে গান বাজনা বাজিয়ে এবং সবাই মিলে হাসি খুশি করে আমাদের এখানে যে উৎসবগুলো হয় পালন করা হয় আমাদের এখানে হিন্দু ধর্মে হিন্দুরা পুজো করেন বিভিন্ন ধরনের পুজো আছে তো তারা পুজো করেন যেমন দুর্গা পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো সরস্বতী পুজো তো পুজোতে হিন্দুরা মানে হিন্দু ধর্মে ওরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে যেমন বিভিন্ন ধরনের নাড়ু করে ওরা নারকেলের কলাইয়ের তো আরও অন্যান্য কিছু তৈরি করে নাড়ু করে তাছাড়াও আরও ওরা অন্যান্য তো খাবার তো আছেই সেগুলো করে আর আমাদের ধর্মে যেটা আমার যেটা ধর্ম মুসলিম ধর্মে আমাদের ঈদ যখন হয় ঈদ ইদুজ্জোহা তার পরে মহরম শবে বরাত যখন হয় তখন আমরাও খুব হাসি খুশিভাবে কাটাই আমাদের শবে বরাতে আমরা বিভিন্ন ধরনের আর নাস্তা করি হালুয়া করি আমরা শবে বরাতে নামাজ করি রোজা করি তার পরে তো আমরা মোমবাতি জ্বালাই সন্ধেবেলায় তো আমরা বোম বিভিন্ন ধরনের পটকা বোম বাজি ফাটাই তারপর আমাদের ঈদ আসে ঈদে আমরা এক মাস ধরে রোজা করি রোজা করে তার পরে যে ঈদের দিনে আমরা ঈদের আগে আমরা জামা ঈদে পড়ার জন্য আমরা জামাকাপড় কেনে কেনাকাটা করি তারপর ঈদের ঈদে তো আমাদের বিভিন্ন ধরনের খাবার হয় যেমন পায়েস হয় সামাই হয় তার পরে আমরা নামাজ পড়ি আল্লার কাছে দোয়া চাই তার পরে আমরা সেদিন সব বন্ধুবান্ধব মিলে খুব মজা করি একসাথে ঘুরতে যাই সব বড়দের কাছে আশ বড়দের কাছে প্রণাম করি তাদের আশীর্বাদ নিই তো এইগুলোাই হয় আমাদের এখানে